হ্যাঁ আপনি আমি এলপিজি গ্যাস নিয়ে কথা বলছি মানে আপনি কি গ্যাস ইয়ে করেন ডেলিভারি করেন ও আচ্ছা হ্যাঁ তো বলছি এখন ডেলিভারি চার্জ কত হয়েছে হ্যাঁ ও আচ্ছা না আমার গ্যাসটা শেষ হয়ে গিয়েছে তো এখন আমার টাকার একটু সমস্যা হচ্ছে সেই জন্য আমি তুলতে পারছিলাম না কত দিন তো আমি ভাবলাম তাহলে একটু জিজ্ঞাসা করি কত চার্জ হয়েছে সেটা না জানলে আমি তো টাকা জোগাড় করে তারপরে তো তুলতে হবে ও আচ্ছা তো আমি তাহলে বুক করে দিই না কি তাহলে ডেলিভারি চার্জটা বারোশো দশ টাকা আচ্ছা আচ্ছা ও আচ্ছা এটাও এখন বেড়ে গিয়েছে আগে দশ টাকা ছিল না হ্যাঁ হ্যাঁ আমার বাড়ি নদিয়ার ওই কল্যানীর আমি আপনাকে ঠিকানাটা দিয়ে দেব তো আমি আচ্ছা ঠিক আছে তো বলছি আর কত দিনের পর আমি পাব আজকে বুক করলে আমি কবে পাব আচ্ছা বলছি ডেলিভারি চার্জটা মানে সাধারণ মানুষের কাছে এটা অনেক বেশি হয়ে যাচ্ছে না একটু কম মানে কম কমটাই ঠিক আছে সাধারণ মানুষের অনেক অসুবিধে হয় এত চার্জ দিয়ে গ্যাস তোলার জন্য আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ সেটাও ঠিক হ্যাঁ সেটাও ঠিক আচ্ছা ঠিক আছে তাহলে আমি বুক করে দেব আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে রাখছি তাহলে আমি সময় মতন যেমন পেয়ে যাই এটাই হচ্ছে আমার আচ্ছা ঠিক আছে হ্যাঁ তাহলে রাখছি আচ্ছা রাখছি